আমার মনে হয় জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একান্ত শিক্ষার ভূমিকা আছে শিক্ষিত মানুষ জীবনে ন্যায় অন্যায় ঠিক ভুল বিচার করতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে শিক্ষা অবশ্যই যে কোনো কাজ অফিসের যেগুলো ব্যাঙ্কের কাজে গেলে শিক্ষা থাকলে যে কোনো কাজটা নিজের কাজটা আমরা নিজেই করতে পারি এই ধরুন আমি আমার ছেলেকে টিউশনি পড়া স্কুলের পড়া আমি আমি আমি আমার নিজেই করে দিতে পারি কিন্তু যে সকল মানুষ শিক্ষা নেই অশিক্ষিত তারা কিন্তু সব কাজে পিছিয়ে পড়বে তারা সকলের সাহায্যের আশার জন্য বসে থাকবে ন্যায় অন্যায় বিচার বুদ্ধি বোধ হারিয়ে ফেলবে তারা কিন্তু সম্পূর্ণভাবে অনেক কাজ ভুল করে তাই আমার মনে হয় জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে শিক্ষা অবশ্যই প্রয়োজন প্রত্যেক মানুষকে শিক্ষিত হওয়া উচিত শিক্ষিত হলে মানুষ ন্যায় অন্যায় বোধ সঠিক কাজ করতে পারে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একান্ত শিক্ষা প্রয়োজন